হ্যাঁ কে হ্যাঁ বলুন হ্যাঁ আছে তো আপনি কি খুব এমার্জেন্সি হ্যাঁ অবশ্যই যাবে হ্যাঁ সব কিছু অ্যাভেলেবল তো আপ হ্যাঁ ডক্টরের ব্যবস্থা সব কিছু আছে সব কিছুই ভালো আমাদের হসপিটালে তো ডক্টর চারজন ডক্টর থাকে তার মধ্যে পেশেন্ট দেখার জন্য তিনজন থাকে আর একজন ও হচ্ছে এমার্জেন্সি পেশেন্টদেরকে দেখে আর হ্যাঁ সবসময়ের জন্য হসপিটালে ডক্টর থাকে আপনি আপনি চলে আসুন আপনার বাচ্চাকে নিয়ে কারণ আপনার বাচ্চাকে এখানে ঠিকভাবে দেখার জন্য আছে ডক্টর হ্যাঁ যাবে চলে আসুন আপনারা ঠিক আছে আচ্ছা